পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া দল বা ক্লাবগুলি হলো মোহনবাগান মোহনবাগান হলো পশ্চিমবঙ্গের প্রধানতম ফুটবল ক্লাব এখানে এখানে হিরো লিগ সুপার লিগে প্রতি বছর যোগদান করে এবং এই খেলাটি দেখার জন্য বাঙালিরা অনেক উৎসুক হয়ে থাকে পর পর প্রায় চার বছর কলকাতা এই লিগটি জিতে আসছে এবং আগামী বছরে এই লিগটি জেতার জন্য চেষ্টা করবে এবং নানা জায়গা থেকে এই এই মোহনবাগান ক্লাব যোগ করার জন্য নানা প্লেয়ার অনেক মরিয়া হয়ে থাকে বাঙালিদের সর্বপ্রথম সর্বপ্রধান পছন্দ হলো মোহনবাগান ক্লাব কারণ এই এই ক্লাবের মধ্যে বাঙালির আবেগ জুড়ে আছে এই ক্লাব প্রথম পশ্চিমবঙ্গের ক্লাব যেটি ফুটবল খেলায় এই এতো পারদর্শী হয়ে ওঠে এবং এটি থেকে আরেকটি ক্লাব তৈরি হয় ইস্টবেঙ্গল ক্লাব যেটি এখন আরেকটি কলকাতার অন্যতম ক্লাব এটি এটি খুব এটিও খুব অর্থ উপার্জনকারী ক্লাব এখান থেকে নানা প্লেয়ার ভারতের জন্য খেলতে যায় এবং এটি একটি গৌরবশালী ক্লাব যা আমাদেরকে ভারতকে রিপ্রেজেন্ট করে ইন্ডিয়া থেকে